গতানুগতিক পদ্ধতিতে নদী নালা সমুদ্রকূল থেকে মাছের ডিম ডিম পোনা সংগ্রহ করা হতো আগেকার দিনে সেখান থেকে কোনোভাবে ডিম ফোটানো হতো সেই ডিম ফুটিয়ে পুকুরে মাছ চাষ করা হতো কিন্তু বর্তমান যুগে সেইভাবে আর ফোটানো হয় না ডিম সরকারের বিভিন্ন সহায়তায় ফিসারি দপ্তর আছে সেখানে অনেক মানুষ যোগাযোগ করেন কীভাবে মৎস চাষ করা যায় একই পুকুরে মিশ্র চাষও করা হয় সাথে সাথে রুই কাতলা মৃগেল পুঁটি বোয়াল সব রকমের চাষ করা হয় এবং ফিশারি দপ্তরের কিছু ফোন নম্বর আছে যেখানে কিছু অসুবিধা হলে মানুষ যোগাযোগ করে সরকারের থেকে কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং চাষের এতে উপকার হয়